পাখি দেখতে গেলে তো লুকিয়ে লুকিয়ে পাখি দেখতে হবে কারণ পাখিকে কারণ পাখিকে লুকিয়ে লুকিয়ে না দেখলে আমরা যদি পাখির সামনে যাই তাহলে পাখি তো আমাদের দেখে উড়ে চলে যাবে আর চিড়িয়াখানার চিড়িয়াখানায় গেলে চিড়িয়াখানার খাঁচার মধ্যে পাখি থাকে খাঁচার মধ্যে পাখি থাকে আর খাঁচার মধ্যে পাখি থাকার কারণে খাঁচার মতো পাখি থাকার কারণে পাখিগুলো উড়িয়ে যেতে পারে না ও পাখিগুলো সামন সামনি দেখতে হয় সামন সামনি দেখতে পায় এই সামনা সামনি দেখতে পাই এই কারণে পাখিকে লুকিয়ে লুকিয়ে লুকিয়ে আড়াল করে পাখি দেখার পাখি দেখি পাখি দেখার অনেক চেষ্টা করি কারণ লুকিয়ে লুকিয়ে পাখি দেখার দেখতে মজাই আলাদা লুকিয়ে পাখি দেখলে পাখিরা পাখিরা উড়ে চলে যেতে পারবে না লুকিয়ে পাখি দেখলে পাখিরা চুপচাপ পাখিরা চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকবে আমি যদি কোনো গাছের আড়ালে বা কোথাও গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তাহলে পাখি পাখিরা উড়ে উড়ে যাবে না আর আমি কোথাও যদি বাদায় বা কোনো জঙ্গলে গো জঙ্গলে বা কোনো বাগানে ঘুরতে যাই তাহলে পাখি পাখি সামনা সামনি দেখলে পাখি তো উড়ে চলে যাবে এই কারণে আমরা যদি কখনও বাগানে বা কখনও বাদায় যদি পাখি দেখতে যাই পাখি দেখি তাহলে আমাদের সঙ্গে করে কিছু মুড়ি বা কিছু চাল বা পাখি খা খাবার বা কি শস্য দানা কিছু নিয়ে গেলে এরকম কিছু এরকম যে কোন জিনিস নিয়ে গেলে যদি পাখিকে ছা পাখি পাখি যেখানে এসে বসবে সেখানে যদি ছড়িয়ে দিই প্রত্যেকদিন এরকমভাবে যদি দিই পাখি পাখি সেগুলো এসে খাবে আর পাখি আমাদের পাখি আর দেখে ভয় পাবে না এরকমভাবে এরকমভাবে অনেক পদ্ধতিতে পাখিকে পাখি দেখার অনেক পদ্ধতি আছে যেমন কোথাও ধরো ঘুরতে গেলাম যেমন কোথাও কোথায় দার্জিলিংয়ে যেন কোথাও ঘুরতে গেলাম সেখানে অনেক পাখি দেখলাম সেখানে আমি যদি সামনা সামনি গিয়ে যদি কোনো খাবারটা খাবার ছড়িয়ে দিই তাহলে পাখিরা ভয়তে উড়ে চলে যাবে আমি সেখানে আলাদা জায়গা করে খাবার রেখে দেবো দিয়ে আমি পালিয়ে যাব এরকম এরকম পালিয়ে যাবো গিয়ে এরকমভাবে এরকমভাবে দু একদিন দিতে দিতে পাখি অনেক সে অনেক দিলে প্রত্যেকদিন পাখি ওখানে আসবে এসে খেতে খেতে ওখানে পাখি সেট হয়ে যাবে তারপর থেকে প্রত্যেকদিন খাবার দিলে এরকম পাখি আসবে